আমাদের এরিয়াতে দেখা যায় এমন কিছু কিছু পাখি হল পায়রা বক চড়ুই মাছরাঙা টিয়া ময়না ইত্যাদি পাখিগুলো আমাদের এরিয়াতে প্রায়শই দেখা যায় আমার দেখা প্রিয় পাখিটি হল ময়না পাখি এ পাখিটি খুবই বেশি পরিমাণে দেখা বেশি পরিমাণে আমাদের এখানে দেখা যায় এবং এই পাখিটির গায়ের রং হল কালচে বাদামী এবং ঘাড়ের কাছটা এখটু কালো এই পাখিটি আমার ভালো লাগে কারণ এই পাখিটি খুবই মানুষের প্রতি ভালোবাসা রয়েছে এবং মানুষকে খুব সহজেই ওরা মানুষের কাছে আসে এবং ওরা সব ভয়ে উড়ে চলে যায় না এই কারণেই এই পাখিটিকে আমার ভালো লাগে এবং আমি এই পাখিটিকে সচারচর আমার চোখের সামনে দেখতে পেয়ে থাকি